আমি কখনও গেমের গল্প বা চরিত্রগুলিতে সত্যিই আগ্রহ দেখাইনি হ্যাঁ ছোটোবেলায় যখন ওই যে সাপ সাপ যে সাপের যে গেমটা থাকতো ওগুলো যেন মানে সত্যি সত্যি বলে মনে হতো সত্যি সত্যি ভয় লাগতো বা বর্তমান সময়ে দু একটা গেম বাচ্চাদের জন্য ডাউনলোড করি তো তাতে যখন গেম দেখি একের পর এক মানে দৌড়াচ্ছে বাঘের খপ্পড় থেকে গাড়ির চাকা থেকে হচ্ছে যখন খেলে সত্যি সত্যি যেন ভয় লাগে সব কিছু যেন সত্যি সত্যি মনে হয় তো নির্দিষ্ট করে কোনো খেলা আমার মনে নেই কারণ মোবাইলে আমি অতটাও নিযুক্ত নয় গেমের দিক দিয়ে